হ্যালো আমি একটু বেড়াতে যাব বলে বলছি আমাকে আপনি চিনবেন না আমার নাম তপতী ঘটক আপনি কি সায়নদা বলছেন ও আমি একটু বেড়াতে যাব আর কি সুন্দরবন জাতীয় উদ্যান যাওয়ার জন্য বাড়ির লোক বলছিল তাহলে একটু নিয়ে যেতে পারবেন আপনি না কি নিয়ে যান শুনলাম ও আর বাসে আর ট্রেনে কোনটায় কম খরচ হবে একটু যদি বলেন বুঝিয়ে আমাকে আমি তাহলে বাড়িতে একটু আলোচনা করতে পারি তাহলে তো ট্রেনে যাওয়াই ভালো বাসে তো যাওয়ার দরকার নেই এমনিতেই ট্রেনে জার্কিংটাও তো কম হবে না সেটা তো আপনাদের খরচা না আমাদের খরচা যে যার ব্যক্তিগত আচ্ছা অসুবিধা নেই তাহলে আর ওই টাকার মধ্যেই আপনারা খাওয়া দাওয়া থাকা সবকিছুই দেবেন তো না কি আচ্ছা আর আপনি আমাদের সাথে নিয়ে গিয়ে দেখাতে পারবেন বিভিন্ন জায়গা আচ্ছা ওইখানের গাড়ি ভাড়াগুলো আমাদের না আপনাদের বলছি ওখানে যে গাড়িভাড়া আরে লাগবে সেগুলো আপনাদের খরচ না আমাদের খরচ ও তাহলে তো ভালোই হবে আর আমরা ওইটা ভাবছিলাম না ছেলে মেয়েদের পরীক্ষা হয়ে গেলে ডিসেম্বর মাসের শেষের দিকে যাব ওইটা কি ভালো হবে গেলে আমরা দশ বারো জন যাব মোটামুটি দশজন তো একদম শিওর যাব আরও দুজন এক্সট্রা হতে পারে না না না অসুবিধা হবে না কারণ তখনও তো স্কুল খুলবে না জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুল খুলবে না তো যদিও খোলে ক্লাস হয় না হুম তাহলে ওই সময়েই যাব অসুবিধা নেই তাহলে একসাথে অনেকে গেলে খরচাটাও কম হবে অসুবিধা নেই ওই সময় গেলে আর আপনার তো ফেসবুকে পেজ দেখলাম ওইখান থেকেই আমি এই নাম্বারটা পেয়েছিলাম আর কি ওই জন্যেই কল করলাম যাতে আপনার সাথে যোগাযোগটা ভালো হয় কালকে গিয়ে তাহলে আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আসব আচ্ছা তাহলে অ্যাডভান্স দিয়ে আমি আপনাকে বলে আসবো যে আমরা দশজন কি যাই না বারো জন যাই সেটাও বলে আসবো ঠিক আছে তাহলে রাখছি